আমার ধর্ম হিন্দু আমি হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ সমাজে হিন্দু ধর্ম মানুষকে বিভিন্ন রকম শিক্ষা দেয় যে শিক্ষার মধ্যে প্রধানত সহনশীলতা এবং সমস্ত ধর্মের মানুষের উপর শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা মানুষকে দেয় হিন্দু ধর্ম মানুষকে মানুষের সাথে মনুষ্যত্বের সম্পর্ক রাখার শিক্ষাই দেয় বলে আমার মনে হয় এটি বিভিন্নভাবে আমরা অনুশীলন করি যেমন আমাদের হিন্দু ধর্মের প্রধান দূর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা বিভিন্ন পূজা আর্চার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে ভাষাগত বৈষম্য বা ত্রুটি এগুলোকে এড়িয়ে আমরা সকল ভাষা বা ধর্মের মানুষকে নিয়ে একসাথে সর্ব ধর্ম সমন্বয়ের চেষ্টা করি বাংলা ভাষা মাধ্যমে হিন্দু ধর্ম আমাদের এলাকায় যথেষ্ট মাধ্যম বা বাংলা ভাষার মাধ্যমে আমরা এই আমাদের ধর্মকে এগিয়ে নিতে যাওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ অর্থাৎ পুজোর সময় বা বিভিন্ন অকেশনে বা অনুষ্ঠানে আমরা কি করি যাদের দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বস্ত্র বিতরণ শীতকালে কম্বল বিতরণ